আমার রান্না করতে খুবই ভালো লাগে আমি এখন খুব ভালো রান্না করি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের তরকারি রান্না করি বিভিন্ন ধরনের চাউমিন যেমন চিকেন মাটন বিভিন্ন রান্না করি সে রান্নাগুলি প্রত্যেকেই আমার খুব প্রশংসা করেছে এবং আমার কাছে জানতে চেয়েছে তার রেসিপি আমি তাদেরকে রেসিপি জানিয়েছি এবং তারা যখন এই রেসিপিটা ট্রাই করেছে আমি তাদেরকে সাহায্য করেছি যাতে তারা সুন্দরভাবে রেসিপিটা মাধ্যমে ভালো রান্না করতে পারে আমি তাদেরকে বলেছি যাতে রান্না করার সময় অন্যদিকে না মন দিয়ে রান্নার দিকে বেশি মন দিলে রান্না অবশ্যই ভালো হবে এবং সঠিক উপকরণগুলো সঠিক পরিমাণে দিলে রান্না ভালো হবে আমি তাদেরকে জানিয়েছি